ফসলের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য সর্বপ্রথম যেটি প্রয়োজন সেটি হল উন্নত বীজ এবং উন্নত চারাগাছের উৎপাদন বা রোপন উন্নত বীজ ও চারাগাছের মাধ্যমে আমরা উন্নত ফলনশীল বা উচ্চ ফলনশীল ফসল পেতে পারি এছাড়াও রয়েছে মাটির পরিচর্যা প্রতিটি ফসল তৈরীর জন্য তার মাটি ভালোভাবে তৈরি করা প্রয়োজন এছাড়া বিভিন্ন ধরণের উন্নতমানের কীটনাশকের প্রয়োগ ও বিভিন্ন ধরণের সংরক্ষণের ব্যবস্থা করাও রয়েছে